আমাদের এলাকায় খুব বড়ো বড়ো রেস্তোরাঁ রয়েছে যে রেস্তোরাঁগুলিতে এতো সুন্দর সুন্দর চাইনিস খাবার পাওয়া যায় যে যে আমরা নিয়মিত রোজ ওখানে না গেলে আমাদের চলে না আর এই রেস্তোরাঁগুলির জন্য আমাদের বাড়িতেও পর্যন্ত রান্না হয় না কারণ আমরা ওই রেস্তোরাঁতে খাবার খেতে খুব পছন্দ করি আর আমাদের এই এলাকায় খুব বিখ্যাত বিখ্যাত খাবার রয়েছে যে খাবারগুলি শুদু ওই রেস্তোরাঁগুলিতেই পাওয়া যায় ওই বড়ো বড়ো রেস্তোরাঁগুলিতে আর এই রেস্তোরাঁগুলি এই খাবারগুলোর জন্যই খুব বিশেষভাবে বিখ্যাত যেমন অন্যান্য জেলায় এতো খাবার রয়েছে কিন্তু ওই খাবারগুলো আমাদের জেলার মতো এতোটা ভালো বা এতোটা খা সুস্বাদু নয় তাই আমরা মনে করি যে আমাদের এখানকার রেস্তোরাঁগুলির খাবার এতোটাই মনোরম যে এতোটাই স্বাদমূলক যে যেটা অন্য কোনো জেলাতে পাওয়া যায় না যেমন মটন মটনের কিছু খাবার রয়েছে যেমন মটন মটন রেসিপির যেমন মটনের কিছু মাংসর যে কিছু রেসিপি রয়েছে যেগুলো অন্য এলাকায় এতোটা ভালো খেতে লাগে না বা মাছের মাছের কিছু রেসিপি রয়েছে যেমন ইলিশ মাছের কিছু রেসিপি রয়েছে আমাদের সামনেই দীঘা রয়েছে দীঘা থেকে যে আমাদের ইলিশ মাছ নিয়ে আসা হয় ওই ইলিশ মাছের এত সুন্দর রেসিপি রয়েছে যে রেসিপিটা অন্যান্য এলাকায় এত ভালো পাওয়া যায় না আবার আমাদের এলাকা মাছ চাষের জন্য তো খুবই বিখ্যাত এই জন্য আমাদের এলাকায় সব রকমের মাছই পাওয়া যায় আর এই সব রকমের মাস থেকেই বিভিন্ন মাছের রেসিপি পাওয়া যায় বিভিন্ন রেস্তোরাঁতে যেমন চন্দ্রাণী রেস্টুরেন্টে আবার যেমন চকলেট রেস্তোরাঁয় আবার যেমন আর্সেলান রেস্তোরাঁয় এই বিভিন্ন রেস্তোরাঁ নাম করা কিছু রেস্তোরাঁ রয়েছে এই সব রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাওয়ার সুস্বাদু খাবার পাওয়া যায় আবার যেমন বাঙালি খাবারও কিছু ভালো পাওয়া যায় সবজি বা মসুর ডালের কিছু ভালো ভালো খাবার রয়েছে যেগুলোও আমাদের বাঙালিদের খুব পছন্দের খাবার আর রেস্তোরাঁতে শুধু যে চাইনিস খাবার খাবো তা নয় এই মুসুর ডাল দিয়ে ভাত মাখিয়ে খাওয়া বা সবজি দিয়ে ভাত খাওয়া এই বাঙালির এই খাবারগুলোও খুব মনোরম বা খুব সুস্বাদু আর এই খাবারগুলো শুধু আমাদের এই জেলাতেই খুব বিশেষভাবে পাওয়া যায়